জলখাবার বানাই বলতে লুচি বানাই আলুর দম বানাই সাধারণত এগুলোই বানাই বেশিরভাগ লুচিটা যেমন করতে হবে ময়দাটা প্রথমে মাখতে হয় জল দিয়ে তারপরে সেটা অনেকক্ষণ ধরে ভিজতে দিতে হয় তারপর কিছুক্ষণ পরে সেটা বেলে পরে তেল গরম হলে তেলটা ছাড়তে হয় এবং আলুর দম যেটা আলুটা প্রথমে সেদ্ধ করতে হয় সেদ্ধ করার পরে মশলা করতে হয় পেঁয়াজ আদা রসুন লংকা জিরে এসব দিয়ে পরে মশলাটাকে প্রথমে কষতে হয় মানে যেমন মাংসের মশলা কষে সেরকম মশলাটাকে কষতে হয় তারপরে আলুটাকে দিতে হয় আলুটা একসাথে কষে পরে হালকা একটু জল দিয়ে লাগা লাগা করে মানে গরম করে ফুটিয়ে আর ছেড়ে দিতে হয়